হ্যাঁ আমি অনেকবারই সাঁতার মিটে গিয়েছি এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি আসলে সাঁতার আমার ছোটবেলার থেকেই হবি আমি যেখানে থাকি যে তার পাশেই একটা সুইমিং পুল আছে সেখানেই আমি ছোটবেলার থেকে সাঁতার শিখেছি এবং আমি কেন আমার পাড়ার অনেকে ছেলেমেয়েরাই ওখানে সাঁতার কাটে আমরা বন্ধুবান্ধরা মিলে একসাথে ওখানে সাঁতার কাটতে যাই এই সামনে সরস্বতী পুজো আসছে সরস্বতী পুজোতে এখানে সাঁতারের একটা প্রতিযোগিতা হবে আগেও অনেকবার আমরা সাঁতারের প্রতিযোগিতায় নেমেছি এবং এক এক সময় আমি প্রথম পুরস্কারও পেয়েছি পুরস্কার পাওয়াটাই শেষ কথা নয় বা কিছু একটা স্থান পাওয়া শেষ কথা নয় সে আনন্দের বিষয় হচ্ছে যে আমরা সাঁতারে অংশগ্রহণ করি এবং সেটাতে আমরা খুব আনন্দ পাই প্রতি বছর প্রত্যেক বন্ধুরা মিলে সাঁতার কাটি এবং গ্রীষ্মকালে সাঁতার কাটতে সবচেয়ে ভালো লাগে যখন জলে গোটা শরীর ডুবে থাকে ওই গরমের মধ্যে ওটা একটা অনন্দময় জায়গা এই বারের সরস্বতী পুজোতেও আমি অংশগ্রহণ করব এবং আমার বন্ধুরাও সেখানে অংশগ্রহণ করবে প্রত্যেক বারের মতনই